পশ্চিমবঙ্গের কিছু সরকারি প্রাইভেট আছে যেখানে আমরা সুবিধা পেয়ে থাকি ঠিক মতন পড়াশুনো হয়তো কম সময়ের মধ্যে হলেও সেটা বিনা পয়সায় ভালোভাবেই হয় আর কিছু বেসরকারি প্রাইভেট আছে যেগুলো আমরা বিশেষ পয়সা দ্বারা মাধ্যমে ভর্তি হই সেখানে শিক্ষা ধারাটা ভালো হলেও সাথে পয়সাটা কিন্তু অনেক বেশি খরচা হয় তার মাধ্যমে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন এটা করতে পারেনি তো পশ্চিমবঙ্গের এই সমস্ত প্রাইভেটগুলি আছে সব সমস্ত প্রাইভেটের পয়সা বেতন সমান নয়